ওজন কমানোর জন্য আমার গ্রামে যে জনপ্রিয় ঘরোয়া প্রতিকার হচ্ছে যে প্রত্যেক দিন সকালে গরম জলের সঙ্গে মানে হালকা গরম জলের সঙ্গে পাতি লেবুর রস আর এক চামচ করে মধু খেলে সেটা মানে ওজন কমানোর পক্ষে খুবই উপকারি তাছাড়া যদি ঘরোয়া পদ্ধতি বলতে এটাই এবং চর্বি জাতীয় খাবার বা কম মশলার খাবার এগুলো খেলে আর ভাত কম খেলে অবশ্যই ওজন কমে এবং যদি একটু হাঁটা চলা করা যায় গ্রামের দিকে যেহেতু মানে একটু অনেক ফাঁকা রাস্তা থাকে বা অনেক বড়ো বড়ো মাঠ থাকে সেখানে যদি হাঁটাচলা করা হয় অবশ্যই তাহলে ওজন কমানো যাবে